হ্যলো কে বলছেন হ্যাঁ এটা গাইড এজেন্সি থেকে বলছি বলুন আপনার কি গাইড প্রয়োজন এখানে আসলে অনেক ঘোরার জায়গা রয়েছে পাঁচটা ভালো ভালো জায়গা রয়েছে সুধন্যখালি রয়েছে ওয়াচটাওয়ার আছে সজনেখালি ওয়াচটাওয়ার আছে তারপরে মেদিরবনি আছে সুন্দরবন ন্যাশনাল পার্ক আছে আরো অন্যান্য জায়গা আছে আপনি আসলে আসতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে প্রাকৃতিক মনোরম পরিবেশ রয়েছে ইকো পার্ক রয়েছে বাঘ দেখুন জঙ্গলের গভীরে গেলে তো বাঘ অবশ্যই বেরোবে বাঘ তো সচরাচর জঙ্গলের বাইরের দিকে আসে না আর আপ আপনারা কি ঘুরতে গেলে কি জঙ্গলের পুরো মাঝখানে যাবেন গভীর জঙ্গলে তো যাওয়া নিষিদ্ধ কেন না যে কোনো বন্য প্রাণী আচমকা টার্গেট করতেই পারে গভীর জঙ্গলে যাওয়া তো নিষিদ্ধ আপনি সাইডে ঘুরবেন না বাঘের সামনাসামনি আশা করি হবেন না হয়তো দেখতে পাবেন কিন্তু কোনোরকম ক্ষতি আপনাদের করতে পারবে না তাছাড়া সেখানে ফুল সিকিউরিটির ব্যবস্থা রয়েছে হ্যাঁ লঞ্চে করে নদীতে যাওয়া যায় লঞ্চের ভাড়া তো আলাদা লাগবেই লঞ্চ লঞ্চটা কোনো এজেন্সি নয় লঞ্চটা আলাদা রয়েছে লঞ্চে আপনারা যতজন উঠবেন লঞ্চের ভাড়া আলাদা দিয়ে দিতে হবে আপনাদের ক দিনের প্যাকেজ সেরকম বলুন সেরকম তো হ্যাঁ অন্যান্য কিছুর সমস্যা হবে না আশা করছি থাকা খাওয়ার ব্যবস্থা এখানে খুবই ভালো রয়েছে ভালো ভালো হোটেল রয়েছে এখানে থাকা খাওয়ার অসুবিধা হবে না আপ আচ্ছা টাকা বলতে খুব একটা বেশি লাগবে না ওই তিন দিন যদি থাকেন পার ডে পাঁচ হাজার টাকা করে লাগবে এক একটা গাইডের জন্য আপনারা যতো দিনই থাকুন সেটা দেখার দরকার নেই একজন গাইড পার ডে পাঁচ হাজার টাকা নেবে আপনারা সেখানে পাঁচ তিনজনও থাকতে পারেন পাঁচজনও থাকতে পারেন বা একজনও থাকতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব জায়গা ঘুরিয়ে দেখাবে ঘুরিয়ে দেখার সাথে সাথে প্রত্যেকটা জিনিস যেগুলো দেখাবে সেগুলোর পুরোপুরি ব্যাখ্যাভাবে বলে দেবে খুব সুন্দরভাবে আপনার ট্যুরটা ভালো লাগবে আপনারা তাহলে কবে আসতে পারেন আচ্ছা ঠিক আছে